হ্যালো এটা কি কাচড়াপাড়া পাইকারী জামা কাপড়ের দোকান আচ্ছা আপনাদের ওখানে কী কী পাওয়া যায় অ্যাঁ আপ আপনাদের অনলাইনে ভিডিও ছেড়েছে আমি দেখেছি তো ওই জন্য আমি ওখান থেকে নম্বর নিয়ে ফোনটা করলাম বলছি কতো পিস কী নিতে হয় আপনাদের ওখানে কতো থেকে শুরু ও ছ পিস ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বলছি শাড়ি নেবো শাড়ি কি নানা রকম শাড়ি কি আমি অল্প অল্প দু একটা করে নিতে পারবো আচ্ছা কোয়ালিটি ভালো হবে তো আচ্ছা দামটা কেমন কী হবে দামটা টা পাইকারী হিসাবে পাইকারী হিসাবেই তো দাম নেবেন নাকি আচ্ছা চুড়িদার সায়া ব্লাউজ সবই পাওয়া যায় তো সবই পাইকারী রেটে নেবেন তো আচ্ছা আচ্ছা তাঁত বেনারসীও আছে তো আচ্ছা কবে দোকান খোলা থাকে আপনাদের কখন গেলে দেখা হবে আচ্ছা ঠিক আছে থালে আমি কাল দশটার পরে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে রাখছি